প্রথমেই বলে রাখি আমার ভিন্ন দেশে যাওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু ভিন্ন দেশে ভিন্ন জায়গায় গেছি তো সেখানকার আমি যেখানে থাকি শহরের দিকে ওখানে কাক চুড়ই পাখি বা ওই ইয়ে শালিক পাখি পায়রা এইসবগুলো দেখা যায় ওখানে গাছপালা তো কম

বিভিন্ন জায়গায় যেখানে গেছি যেমন সুন্দরবন ওখানকার পাখিগুলো দেখেছি একবার নর্থ বেঙ্গলেও গেছিলাম সেখানেও গেছি দেখেছি তো সেখানকার পাখি আর এখানকার পাখি একটু ডিফারেন্স সুন্দরবনের পাখি সব একটু বড়ো নর্থ বেঙ্গলের পাখিগুলো একটু ছোটো কারণ মনে হয়েছে আমাদের জলবায়ুর কারণে আবহাওয়ার কারণে তো সেই অর্থে সুন্দরবনের পাখিগুলো ভিন্ন আকারের বিভিন্ন রকমের বিভিন্ন কালারের টিয়া পাখি আছে কাকাতোয়া আছে আরও বন্য কিছু পাখি আছে যেগুলোর নাম আমার জানা নেই তো তুলনামূলকভাবে সুন্দরবনের পাখির সাইজগুলো